হ্যাঁ কে বলছেন হ্যাঁ অনু ট্রাভেল এজেন্সি থেকে বলছি বলুন হ্যাঁ আমাদের এই মুহুর্তে উত্তর ভারত যাওয়ার জন্য একটা গাড়ি ছাড়া হচ্ছে তো আপনারা কত জন যেতে চাইছেন আচ্ছা ঠিক আছে তো আট জন বুকিং করে দিলাম আর হ্যাঁ তো আপনারা ধরুন উত্তর ভারতের যেহেতু আট জন যাচ্ছেন সেখানে আপনাদের মাথা পিছু দশ হাজার টাকা করে লাগবে তারমধ্যে খাওয়া থাকবে দু বেলা আর আপনার থাকার সুব্যবস্থাও করা থাকবে এবং তিন দিন পর আমরা আবার ঘুরে আসব এখানে দেখুন আপনারা যেহেতু আট জন যাচ্ছেন তো সেখানে দু বেলা খাওয়া দাওয়া সেটা বুঝতে পারছি ম্যাম বাট দেখুন আপনারা যেহেতু আট জন যাচ্ছেন আর ইতিমধ্যে আমাদের এটা লাক্সারি গাড়ি যাচ্ছে তো তো সেখানে দশ হাজার টাকার মধ্যে আপনি বুসতেই পাচ্ছেন থাকা খাওয়া আপনাকে দেয়া হচ্ছে যেহেতু তাই এর থেকে তো কমে আসবে না ম্যাম তো আমরা বেশি কিছু আপনাকে চার্জেস করবো না ধরুন আপনাকে দু বেলা খাবার দেয়া হবে আর রাত্রে টিফিন দেয়া হবে সন্ধ্যায় এবং আপনার থাকার ব্যবস্থা করা হবে আর তারপর আপনাকে আবার সুরক্ষিতভাবে বাড়ি হ্যাঁ অবশ্যই আপনাকে কিছু আপনাকে ঘুরিয়ে দেখানো হবে এবং যদি আপনি আদার্স কোথাও জায়গায় যেতে চান যেখানে টিকিট কাটাতে হয় সেগুলো আপনাকে নিজের দায়িত্বে আপনাকে ঘুরতে হবে বাকি আমাদের মধ্যে যে জায়গাগুলো পড়ছে সেগুলো আমরা পুরো টোটালি ওর মধ্যেই আপনাকে ঘোরানোর ব্যবস্থা করে দেয়া হবে হ্যাঁ খাওয়া দু বার দেখুন লাস্ট আমরা লাস্ট আমরা হয়তো আপনাকে ন হাজার টাকার মধ্যে প্যাকেজ দিতে পারি এর কমে আসবে না কারণ আপনি নিজেই বলুন একটা উত্তর ভারতের মতো জায়গা যেখানে আপনি গেলে খুব সুন্দর কিছু সিনারি দেখতে পাবেন এবং আবহাওয়াটাকে উপভোগ করতে পারবেন তো আপনি ওই জায়গায় দু বেলা খাওয়া পাচ্ছেন বিকালে আপনাকে টিফিন দেয়া হবে রাতে থাকার সুব্যবস্থা করে দেয়া হবে এবং আপনাকে আবার সুরক্ষিতভাবে বাড়িতে পৌঁছে দেয়া হবে তো সেই ক্ষেত্রে আপনারা বেশি কিছু বলছি না আপনাকে তাও আপনি যেহেতু আট জন আমাকে ক্যান্ডিডেট দিচ্ছেন সেখানে আমি লাস্ট আপনার জন্য ন হাজার টাকায় করতে পারি এর থেকে কমে তো আসবে না ম্যাম অগ্রিম আপনাকে চার চার হাজার দিয়ে বুকিং করতে হবে বাকিটা যখন আপনি গাড়িতে উঠবেন তখন আপনাকে বাকিটা দিতে হবে আমরা ওটা পাঁচ তারিখে গাড়ি ছাড়ছি মানে আজকে আপনাকে লাস্ট চার হাজার টাকা দিতে হবে ওটা সন্ধ্যা সাতটায় ছাড়া হবে পরের পরের দিন আপনার সকাল আটটার সময় পৌঁছানো হবে আচ্ছা ঠিক আছে ম্যাম বাকি কথা আপনি আমাদের এজেন্সিতে চলে আসুন এখানে এসে বাকি কথা আপনি বলে যাবেন বুঝলেন ওকে ম্যাম